হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আচ্ছা দিয়ে যাবো কিন্তু আপনার বাড়িটা তো অনেক দূরে তার জন্য পঞ্চাশ টাকা এক্সট্রা ডেলভারি চার্জ লাগবে এখন এগারোশো তিরিশ টাকা করে তো যাচ্ছে আপনার বাড়িটা যে অনেকটা দূরে তারপর রাস্তাটাও ভালো না সেজন্য পঞ্চাশ টাকাই বার্তা লাগবে হুম এখন তো পরিস্থিতি পাল্টে গেছে তেলের দাম বেড়ে গিয়েছে গ্যাসের দাম বেড়ে গিয়েছে সবই তো বুঝতে পারছেন গাড়ির তেল কিনতে গেলে একশো টাকা করে একশো পাঁচ টাকা দশ টাকা লিটার গাড়ির তেল হ্যাঁ সঙ্গে সঙ্গে দিয়ে চলে যাবো বুক করার দরকার নাই দিয়ে চলে যাবো তাহলে ওইজন্য পঞ্চাশ টাকা এক্সট্রা লাগবে পঞ্চাশ টাকা এক্সট্রার মধ্যে হয়ে যাবে ওটা আপনি পরে পরে বুক করে দিবেন পরে বুক করে দেবেন ওটা বিকেলের দিকে যাবো বিকেলের দিকে চারটের দিক করে যাবো না এখন তো অন্য জায়গায় আছি এখন যাওয়া যাবে না গ্যাসের গাড়ি ওইখানে বিকেলের দিকেই ঢুকবে হ্যাঁ হ্যাঁ গাড়িতে করেই দিয়ে যাবো

সে তো অবশ্যই দিতেই হবে যে আপনি গ্যাসটা পরে বুক করে দিবেন সেই বুক করা গ্যাসটা আমার অ্যাকাউন্টে চলে আসবে তাহলে হ্যাঁ সে তো অবশ্যই করতেই হবে ওটা তো এখন বন্ধ হয়ে গেছে ওইটা দিচ্ছিল যতদিন না গ্যাসের টাকাটা শোধ হয়ে যাচ্ছে ততদিন দিচ্ছিল গ্যাসের যে ছ হাজার টাকা এমনি মেন দামটা সেটা শোধ হওয়া অবধি দিচ্ছিল তারপর ওটা নাকি বন্ধ হয়ে গেছে এখন শুনছিলাম হ্যাঁ হ্যাঁ গাড়ি ঢুকবে তো ওখানে বিকেলের দিকে এখন অন্য জায়গায় গিয়েছে গাড়ি যদি বিকেলের দিকে ওখানে যায় তখন অবশ্যই দিয়ে দিবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে পারলে তো আমাদেরই ভালো বিকেলের আগেই ঢুকে যাবে গাড়ি চাপ নেই না না আর বলতে হবে না আর বলতে হবে না ঠিক গ্যাস দিয়ে চলে যাবে ঘরে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে